মাছধরার জন্য আমি কিছু কৌশল ব্যবহার করি মাছ ধরার আগে আমরা জালকে আগে রেডি করি পরপর একটা জাল একটার পর রেখে খজন দিয়ে এবং এর নীচে একটু ভাত দিয়ে আমরা উপরে যেমন শোলার ভেলা বা হাড়ি আমরা জালের উপরের দিকে দিয়ে একটা পুকুরে আমরা পুকুরে মাছ ধরতেই ব্যস জানি পুকুরে মাছ ধরতে গিয়ে এই যে সম্মিলিতভাবে আরও পাঁচজন লোক নিয়ে জালকে রেডি করে আস্তে আস্তে জাল টেনে টেনে মাছকে এক জায়গায় নিয়ে এসে জালটা প্রতিদিন আমরা মাছগুলোকে ধরে মাছগুলো ধরে অনেক সময়ে আমরা একটা ট্রলি ডেকে হাঁড়ির মধ্যে করে দিয়ে বাজারে আড়তে পাঠাই নতুবা কোনো গাড়ি আকারে যদি বেশি মাছ হয় দু কুইন্টল তিন কুইন্টল যদি মাছ হয় সেগুলো গাড়ির একটা গাড়িতে করে গাড়িতে জল ভর্তি করে নিয়ে অন্য এক মার্কেটে আমাদেরকে পাঠাতে হয় দূরের মার্কেটে পাঠাতে হয় সুতরাং মাছধরার যে বিশেষ কৌশলগুলি আমরা পুকুরের ক্ষেত্রে যেগুলি করি সেইগুলিই আমাদের ঠিক এবং মাছধরার বিভিন্নরকম কৌশল আরও আছে যেগুলো আমরা পরবর্তী পর্যায়ে প্রতিদিন আমরা পুকুরে সময়টা বেশি কাটাই পুকুরে সময়টা কাটাতে যে কখনও একঘণ্টা কখনও দেড়ঘণ্টা কখনও দুঘণ্টাও লাগে এভাবেই আমরা পুকুরের মাছধরা করি